বইটি সে শেষ করতে কতটা মানে সঠিক সময় লাগে সাধারণত সেটার আমি সত্যিই খেয়ালে নেই কারণ আমি আর মানে ওরকম কোনো ব্যাপার নেই যে আমি মানে প্রতিদিনই বই পড়ি বা প্রতি মাসে বা সপ্তাহে ওরকম কোনো আমার যখন মনে হয় বা আমার মুডের ওপর বা আমার ইচ্ছের ওপর এটা নির্ভর করে আমি আর আমি খুব জোর একটি বই এক ঘন্টা সরাসরি পতে পারি তার বেশি আমার আমি খুব একটা পড়ি না মানে আমার এটা হ্যাবিট আছে আমি কোনো কাজই একঘেয়ে অনেকক্ষণ ধরে আমি টানা করি না মানে ওই গাছটা কিছুক্ষণ করার পর আমি পাঁচ থেকে কুড়ি মিনিটের জন্য হলেও ব্রেক নিয়ে আবার আমি অন্য কোনো কাজ করবো বা যদি ওই কাজটি আমার করার থাকে বা সম্পূর্ণ করার থাকে তাহলে আমি কিছুক্ষণ মধ্যিখানে ব্রেক নিয়ে করবো কিন্তু এক নাগারে আমি করি না আর আমার বই পড়া সেরকম শখ নেই কিন্তু হ্যাঁ কোনো হাস্য রসিক বইটই যদি হয় তাহলে আমি মনের একটু মানে শান্তির জন্য বা একটু সারাদিনের অবসাদে আমি মাঝে সাজে একটু আধটু পড়ি বা যখন আমার মনে হয় বা যখন আমি সময় পাই সেই টাইম টুকু আদারওয়াইজ আমি খুব একটা বই পড়ি না